হ্যালো কে বলছেন আছা বলুন আপনার কী কী রাসায়নিক সার লাগবে বলুন ডিএপি আর আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে বলি প্রথম থেকে আপনি হচ্ছে প্রথমেই যদি সালফারটা বিনামূল্যে পেতে চান তাহলে আপনাকে ফসফেট নিতে হবে ফসফেট সার লক্ষ্মী ফসফেট আছে আমার দোকানে পাওয়া যাবে ওখানে আপনি বারো পার্সেন্ট সালফার এবং ষোলো পার্সেন্ট ক্যালশিয়াম বিনামূল্যে পেয়ে যাবেন ওতে একটু অসুবিধা ওটা ডা ওটা ডাস্ট ফর্মে পাওয়া যায় ওটা একটু ছড়াতে আপনার পরিশ্রম হবে বুঝতে পারলেন আর এ এবারে দ্বিতীয় কথা আর ডিএপি সারও আমার দোকানে পাওয়া যায় ওটা যৌগিক সার ওটার মধ্যে ফসফরাস এবং নাইট্রোজেন আছে আঠেরো ইজ টু ছেচল্লিশ অনুপাতে মানে আঠেরো ভাগ নাইট্রোজেন আর হচ্ছে ছেচল্লিশ ভাগ ফসফেট বুঝলেন এবারে মানে এনপিকে দশ ছাব্বিশ নাই ফসফরাস পটাশ নাইট্রোজেন যৌগিক সার ওটা দশ ছাব্বিশ নাইট্রোজেন থাকবে দশ পার্সেন্ট ফসফেট থাকবে ছাব্বিশ পার্সেন্ট পটাশ থাকবে ছাব্বিশ পার্সেন্ট এই হ্যাঁ না আপনি যদি সালফারটা নিতে তো আপনার সবথেকে ভালো হবে ফসফেটটা নিলে ফসফেটটা নিলে ফসফেটটা নিলে আপনার সবথেকে ভালো হবে আর আপনি সালফারটা আর ক্যালশিয়ামটা ওখানে বিনামূল্যে পেয়ে যাবেন আর ডিএপি সারটা ঠিক আছে দাদা আসবেন

হ্যাঁ দাদা রাখুন না না না দাদা ঠিক আছে না দাদা আপনারাই আছে বলে আমাদের দোকান চলছে ঠিক আছে আসবেন হ্যাঁ রাখুন